প্রথমত বলি যে খেলাধুলায় কোচের ভূমিকা পালন করতে গেলে সেই কোচকে সেই খেলার সম্বন্ধে সব কিছু জানতে হবে বিষয়বস্তু সব কিছু জানতে হবে তার তার ট্যালেন্ট থাকতে হবে যে কীভাবে বা কীভাবে ছোটো ছোটো বাচ্চাদের খেলা শিখিয়ে সে খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে পারে সেই সেই চিন্তা ভাবনা যেন তার মাথায় থাকে এই দিকটা তার এই দিকটা একটা কোচের মা এই কোচের একটা ভালো দিক যেন থাকে এইভাবে এইভাবে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিতে হবে এবং ডিসিপ্লিন তো অবশ্যই রাখতে হবে কীভাবে কীভাবে আর কি মাঠের নিয়ম কানুন মানতে হবে সেই বিষয়ে সেই বিষয়েও যেন ঠিকঠাকভাবে গাইড করে একটা কোচ খেলোয়াড়দের ওপর এই এই দিকটা তার জন্য থাকতে হবে